ঠিক আছে আমি তো ওই খেলাধুলা করতে গিয়ে অনেক জায়গায় অনেক সময় অনেক রকম চোট খেয়ে গিয়েছি এবারে ধরুন প্রথম কোমরটা চোট হয়ে গেলো তারপরে কোমরটা আস্তে আস্তে ঠিক হওয়ার পরে আবার একদিন খেলতে গেলাম গিয়ে দেখলাম যে একটা গর্তের মধ্যে পা ঢুকে গিয়ে পাটা মুচড়ে গিয়েছিলো গিয়ে সেই পাাটা নিয়ে অনেক দিন ডাক্তার ফাক্তার করে অনেক ডাক্তার দেখিয়ে পাটা মোটামুটি ঠিক হয়েছে এবারে ছেলেবেলায় যখন অল্প বয়স তখন অনেক খেলাধুলাও করেছি অনেক কিছু করেছি এখন কিন্তু সেইগুলো আর করতে পারছি না এখন তো আমার বয়স হয়ে যাচ্ছে আস্তে আস্তে যার জন্যে আমি সেই সব জিনিসগুলো আর পারছি না কিন্তু শরীরের মধ্যে অনেক বাঁধা বিঘ্ন অনেক কিছু হয়েছে কিন্তু এখন আমি যা পরিস্থিতিতে দাঁড়িয়েছি এখন আর সেই সব ফেলাধুলা করতেও পারছি না এখন এই একটু বাড়ি থেকে এই সকালে একটু মর্নিং ওয়াকে যাচ্ছি আবার বৈকালে একটু যাচ্ছি এইভাবে হাঁটাচলা করছি আর সংসারে নানান কাজ তারপরেই চাষবাস করি আমি চাষি মানুষ ধান চাষ করছি এই কড়াই চাষ করছি তোমার খেসারি কড়াইও চাষ করি মুখ কড়াই ফেলি এই সব কড়াই ফড়াই চাষ করে এখন কোনো রকমের সংসারটাকে ম্যানেজ করছি কয়েকটা সব বাড়ির পুকুর আছে পুকুরের মাছ ফাছ ধরে খাওয়া হয় পকুরের মাছ আমার বাজার থেকে কিনতে হয় না একা মানুষ খাই তারপরে এই গাছপালা আছে নারকেল গাছ আছে কিছু ডাব টাব বিক্রি করি এইভাবে সংসারটাকে ম্যানেজ করি এছাড়া আমার আর অন্য কোনো ইনকাম নেই